হ্যাঁ কে বলছেন ও আচ্ছা আচ্ছা রঙের মিস্ত্রি আপনি তাই তো আচ্ছা তো কোন কোম্পানির রঙ নিয়ে কাজ করছেন আপনি আচ্ছা এশিয়ান পেন্ট আচ্ছা এশিয়ান পেন্টের রঙের তো অনেকগুলো কোয়ালিটি আছে তো কী কী কোয়ালিটি নিয়ে আপনি মোটামুটি কাজ করছেন

আচ্ছা আচ্ছা আচ্ছা তো মোটামোটি ধরুন একটা দশ বারো ঘরে এশিয়ান পেন্টের ভালো রঙটা যদি আপনারা ওদের কাছ থেকে নিয়ে করেন তালে কীরকম খরচা পড়তে পারে এটাতে আচ্ছা আচ্ছা আপনারা যখন ধরুন অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ে রঙ করেন উপরে চেপে তখন আপনারা সেফটির জন্য কী ব্যবহার করেন আচ্ছা আচ্ছা এই যে রঙের মিস্ত্রিকে আপনারা কাজ করছেন আচ্ছা যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য আপনি কি কোনো ইনস্যুরেন্স বা বিমা এই জাতীয় কিছু করে রেখেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা এশিয়ান পেন্টের যে রঙটা এই রঙটা যারা করছে বাড়িতে তারা কোথা থেকে পাচ্ছে আর তারা কীভাবে সংগ্রহ করছে রঙটা আচ্ছা আচ্ছা

আচ্ছা এই ছাড়া এই এশিয়ান পেন্ট ছাড়া মার্কেটে তো আরও রঙ আছে তো সেই ক্ষেত্রে আপনারা কাস্টোমারদের বা যারা রঙ করবে তারা নিশ্চই আপনাদের কাছে আগে জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে আপনারা যে রঙ করবে রঙের যিনি বাড়িতে যে রঙ করবে তাকে আপনি কী বোঝান যে এশিয়ান পেন্টটা করুন এটা আপনি কী বলেন আচ্ছা আচ্ছা এরপরে আপনারা যে রঙটা করলেন এতে মোটামোটি একটা কীরকম আর্ন হয় মাসে আচ্ছা আচ্ছা বলছি যে আমাদের কোম্পানি থেকে কোম্পানি থেকে অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হয় ঠিক আছে তা সেই সুযোগ সুবিধা কি আপনারা পান আচ্ছা আর বলছি আপনারা যে একটা ক্ষুদ্র শ্রমিক হিসেবে কাজ করছেন এর জন্য সরকারিভাবে কোনো সহযোগিতা পান আপনারা আচ্ছা আচ্ছা সেরকম কোনো সুযোগ পেলে কি আপনাদের ভালো হয় এই রকম সুযোগ পেতে চাইছেন তার জন্য কী লোকাল পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি এলাকায় এর কিছু আপনাদেরকে বলে না যে এটা করুন এটা করলে সুযোগ পাবেন এই রকম কিছু বলে না আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মিলে যে সামাজিক সুরক্ষা যোজনা রেখেছে সেখানে ক্ষুদ্র শ্রমিকদের জন্যই এই ব্যবস্থাটা রেখেছে রঙ মিস্ত্রি বা ইয়েটা সেই ক্ষত্রে আপনারা কি এটা জানেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে যে তাহলে এরপরে আপনি আপনি এবার লোকাল পঞ্চায়েত বা মিউনিসিপালিটিতে গিয়ে করবেন ঠিক আছে তাহলে এই বিষয়টি আপনি জানতে পারবেন ওকে ওকে ওকে তাহলে রাখলাম